হ্যাঁ আপনাদের তো দুধের বিজনেস আছে শুনেছি হ্যাঁ আমি একটা ছোটো খাটো দোকান খুলছি এই গতকাল থেকেই খুলছি তো আমার একটু দুধের দরকার ছিলো আমি কোথাও পাচ্ছি না আপনারা কি একটু দিতে পারবেন এই হ্যাঁ আমার দরকার বলতে আমার চার থেকে পাঁচ লিটারের মতো লাগবে এখন কম সমই লাগবে আর আপনাদের হ্যাঁ বলুন হ্যাঁ ঠিক আছে চার থেকে পাঁচ লিটারের মতো লাগবে আর পরবর্তী ক্ষেত্রে যদি আপনাদের দুধটা আবার মানে সেরকম ভালো লাগে আমি আরও অর্ডার দিতে পারবো কারণ প্রথমবার তো প্রথম চায়ের দোকান বুঝতেই পারছেন একটু চেষ্টা করবো যাতে ভালোভাবে দেওয়া যায় কী রকম কী দাম হবে দশ টাকা আচ্ছা আচ্ছা আমি যে এতো নিচ্ছি যে পাঁচ লিটারের মতো ধরে রাখুন একটু কম সম করে দেখে করবেন তাহলেও এতোটা যখন নিচ্ছি একটু কম করতেই পারেন আরে আচ্ছা ঠিক আছে আপনার একটু দেখে বুঝে সুঝে করবেন আর দেখবেন ঠিক থাকে আর যাতে নিয়ে আসতে নিয়ে আসতে কোনো রকমভাবে ছিটে ফিটে না যায় কারণ নষ্ট হয়ে গেলে সেইটা আবার অনেকটা ব্যাপারটা ক্ষতি হবে হ্যাঁ যাতে অন্তত ঠিকঠাক থাকে একটু দেখবেন আর হচ্ছে যে আর হচ্ছে আপনাদের কাছ থেকে কি নিয়ে আসতে হবে নাকি আপনাদের মানে ডেলিভারি করার কোনো ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি নাহয় নিয়ে আসবো হ্যাঁ আর আর দেখবেন আর দেখবেন যাতে মানে দুধটা যাতে মানে ঠিকঠাক থাকে কোনো রকমভাবে যেন কোনো গন্ডগোল আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে